হুম বলছি আমি তো আপনার কাছ থেকে জামা কাপড় মানে নিচ্ছি বা আরও নেবো তো আপনার ডিজাইনগুলো খুব ভালো আপনার হাতের কাজ তো খুব ভালো আপনি এই জিনিসগুলো বানান কী করে

হ্যাঁ হ্যাঁ তো এতো ভালো ভালো ডিজাইন কী করে দেন আচ্ছা এতো ভালো আপনার হাতের কাজ দেখে আমার খুব পছন্দ হয় আমি মানে পরবর্তীতে আরও যতো জিনিস আপনার কাছ থেকে নিতে চাই তো আপনি মানে কোন জিনিসের ওপরে কেমন দাম দামটা নিচ্ছেন যেমন একটা ধরো একটা মানে একটা জামা কাপড়ে দিলেন

হ্যাঁ আর ডিজাইনটার উপরেও দামটা নির্ভর করে তাই তো ডিজাইনটা ভালো হলে ভালো দাম অবশ্যই হ্যাঁ ঠিক আছে আপনি তেমন ঠিক আছে দিদি রাখছি